ভারত একটি বৈচিত্র্যময় দেশ এখানে ভারতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানকার বাসিন্দাদের বাংলা ভাষা হলো মাতৃভাষা তাই বাংলা ভাষা যোগাযোগের জন্য আমাদের অন্যান্য যে সমস্ত হিন্দি ভাষাভাষীর রাজ্যগুলো রয়েছে সেখানে কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা যায় কিন্তু আমাদের যে প্রতিবেশী রাজ্য রয়েছে ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ এই দুটি জায়গায় মাতৃভাষা বাংলা বা সেখানকার বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা যেমন বাংলা তাই এখানে আন্তরাজ্য পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু বাংলা ভাষার সাথে আমরা যোগাযোগ করতে পারি যেমন এখানকার যে সমস্ত সাংস্কৃতিক আচার আচরণ বা রীতিনীতি রয়েছে সেগুলো বাংলা বা পশ্চিমবঙ্গ ছাড়াও যেহেতু রা রাজ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করে তাই তাদের মাধ্যমে সেই সমস্ত অঞ্চলে বা সেই সমস্ত রাজ্যে বাংলা ভাষার সাংস্কৃতিক প্রচলন দেখা যায় তারা আমাদের ভারতবর্ষে অন্যান্য রাজ্যে বসবাস করলেও তাদের মধ্যে যেহেতু সেই বাংলার সাংস্কৃতিক দিকটা রয়ে গেছে তাই তারা চেষ্টা করে সেই সমস্ত রাজ্যে ওইখানকার মানুষের সাথে আমাদের নিজস্ব যে বাঙালি রীতিনীতি রয়েছে সেগুলি শেয়ার করার এছাড়াও ভূমির ভাষার ভূমিকা তো রয়েইছে বাংলা ভাষার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে এই সমস্ত ভূমিকাগুলো বাংলা ভাষা পালন করে থাকে